ভারতে অনেক বড়ো বড়ো শিল্প আছে কিন্তু সেগুলিতে সেরকমভাবে গ্রামীণ সম্প্রদায়ের মানুষের কর্মসংস্থানের সেরকম সুযোগ নেই গ্রামীণ এলাকায় বিভিন্ন ফার্ম যেমন মুরগির ফার্ম ছাগলের ফার্ম ইত্যাদি ছোট ছোট শিল্প গ্রামীণ এলাকায় দেখা যায় এই ফার্ম বা গ্রামীণ এলাকায় যে সমস্ত ছোট ছোট শিল্প রয়েছে তাদের বৈজ্ঞানিক ভাবে উন্নত করলে আরও উন্নত হবে এবং ভালো হবে